পশ্চিমবঙ্গ এক সময় শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতে শিক্ষার মেধার পীঠস্থান ছিলো সেই জন্য গোপাল কৃষ্ণ গোখেল বলেছিলেন ওয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো কিন্তু এখন সেটি আর প্রযোজ্য নয় শিক্ষা পশ্চিমবঙ্গের চরম দুর্দশার জায়গায় পৌঁছেছে শিক্ষিত ছেলেরা যোগ্যতা মেধা থাকা সত্ত্বে চাকরি পাচ্ছে না রাস্তায় বসে অনশন করতে হচ্ছে কিন্তু যাদের যোগ্যতা নেই শিক্ষা নেই মেধা নেই তারা চাকরি করছে কিছু অসৎ লোকের দ্বারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভালো কিন্তু আরো ভালো হতে পারতো যদি আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বটা শিক্ষাঙ্গনে ওনারা যদি মাথা না গলাতেন শিক্ষাক্ষেত্র এখন ভোটদানের জায়গা হয়ে গেছে ডেলি আমারা টিভি খুলে শুনতে পাই অমুক শিক্ষাঙ্গনে যুদ্ধ মারামারি হয়েছে এটি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে হতো না